আমি তো বাড়িতে থাকি আমি তো আমার ছেলে আছে বৌমা আছে হ্যাঁ নাতিপুতিরা আছে নাতনিরা আছে তাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে বসে আমরা টি ভি সিনেমা দেখি হ্যাঁ কিন্তু ওই যে জিনিসগুলো হয় সেই টি ভি দেখতে দেখতে সবাই তো থাকি ছেলে মা স্বামী হ্যাঁ জামাইরাও থাকে অনেক সময় সেগুলোর মধ্যে থাকতে থাকতে ওই যে টি ভি চলে তার মাঝখানে ওই যে বিজ্ঞাপনগুলো দেয় এই যে খারাপ খারাপ বিজ্ঞাপনগুলো দেয় এইগুলো কি ঠিক এইগুলো তো থাকলে ছেলেরা থাকে বউরা থাকে জামাইরা থাকে এই বিজ্ঞাপনগুলো খারাপ খারাপ বিজ্ঞাপন এইগুলো দেখলে আমরা তো বয়স্ক মানুষ আমাদের তাদের সামনে আমাদের লজ্জা করে আমাদেরও লজ্জা হয় তাদেরও লজ্জা হয় হ্যাঁ এইগুলো ওই মাঝখানে যে বিজ্ঞাপনগুলো দেয় এই বিজ্ঞাপনগুলো ওই সব খারাপ খারাপ বিজ্ঞাপন না দিয়ে অনেক তো ভালো ভালো জিনিস আছে সেই ভালো জিনিসগুলো যেগুলো দেখলে তাদের জ্ঞান হবে শিক্ষা হবে বা জানবে বাড়িতে কিনতে পারবে আনতে পারবে সেই সব বিজ্ঞাপনগুলো দিলে আশা করি আমরা খুব খুশি হবো কিন্তু এই যে খারাপ খারাপ বিজ্ঞাপনগুলো দেয় এইগুলো দেখে বাচ্চা বাচ্চারাও ছেলেমেয়েরা তারাও খারাপ জিনিসটা শিখবে খারাপ জিনিসটা জানবে বা বয়স্করা থাকবে ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে তাদের সঙ্গে থাকলে তারাও লজ্জা পাবে আমরাও লজ্জা পাব এইগুলো কি ঠিক আশা করি এইগুলো তুলে দিয়ে খারাপ বিজ্ঞাপন না দিয়ে ভালো ভালো বিজ্ঞাপন দিলে যেগুলো তারা শিখবে জানবে বা বাড়িতে ভালো জিনিস যেগুলো ব্যবহার করলে ভালো হবে আন সেইগুলো কিনে আনবে সেইসব জিনিস আশা করি বিজ্ঞাপন দিলে আমরা খুব খুশি হবো এইসব জিনিসগুলো আশা করি আমাদের খুব কাজে লাগবে